হ্যালো আপনার কি মাংসর দোকান আছে আপনার কি মাংসর দোকান আছে আচ্ছা খাসির মাংস পাওয়া যাবে তো ওহ ভালো কোয়ালিটি হবে তো তাহলে কীরকম কী রেট আছে ওহ ওহ মানে আমার এক কুইন্টাল লাগে আর খাসি আর কি

হাঁ হাঁ হ্যাঁ বিয়েবাড়ির একটা অনুষ্ঠান আছে আর কি না না ওহ তাহলে মাংসর কোয়ালিটিটা সব চেয়ে ভালো হবে তো ওহ তাহলে কিন্তু আমাদের এখানে যে মাংসটা আর কি ঠিক আছে নাও